শিল্পজীবন কিন্তু সবার গুরুত্বপূর্ণ পড়াশুনা লেখাপড়া বা অন্যতম শিক্ষার মধ্যে কিন্তু শিল্পটা একটা অন্য ধরনের শিক্ষা এবং যেটা আমাদের সবার জীবনে গুরুত্বপুর্ণ এটা সমাজকে কিন্তু ভালো হতে সাহায্য করে কোনও ক্রিমিনাল ধরতে বা যে কোনও ক্ষেত্রে যারা শিল্প পারে তারা কিন্তু একটা মানুষের ছবি কিন্তু অবিকল এঁকে দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় এটা সমাজকে কিন্তু অনেকরকমভাবেই সাহায্য করে থাকে